হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ রুবি থেকে বলছি বলুন কি দরকার ও আচ্ছা হ্যাঁ বলুন কী কী জামা কাপড় নেবেন এখানে সবই পাওয়া যায় বলুন হ্যাঁ ও আচ্ছা কি বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে না কি আচ্ছা আমাদের এখানে শাড়ি কুর্তি চুড়িদার লেহেঙ্গা বিয়ের জন্য সবরকম বেনারসি সবই পেয়ে যাবেন শাড়ি আমাদের সুতির থেকে আছে সুতির শাড়ি ধরুন আমাদের এখানে চারশো থেকে শুরু আছে চারশো থেকে চার হাজার পর্যন্ত যেমন নেবেন এছাড়াও সিল্কের কাজ করা শাড়ি ধরুন আমাদের এখানে মোটামুটি আশি হাজার দামেরও শাড়ি আছে আপনি যেমন চাইবেন তেমন পাবেন এসে দেখতে পারেন কুর্তি আছে অনেক কম কুর্তি আছে সুতির কুর্তি নেবেন না কাজ করা নেবেন বলুন সর্বনিম্ন কুর্তি আমাদের এইখানে দেড়শো টাকা থেকে শুরু আপনার কী কী দরকার লেহেঙ্গা লেহেঙ্গা যদি বিয়ের জন্য স্পেশালি লেহেঙ্গা নেন তাহলে আমাদের এখানে বারো হাজার থেকে শুরু আছে আর এমনি নর্মাল লেহেঙ্গা আপনার চলবে পাঁচ হাজার থেকে ছ হাজার আপনি হাজার টাকাতেও লেহেঙ্গা পেয়ে যাবেন কিন্তু সেটা তো আর পরার মতন দেখার মতন হবে না তাই না হ্যাঁ ভালো ধরনের নিলে আপনি একটু তিন হাজার চার হাজার টাকা দামের নিতে পারেন যদি অনুষ্ঠান আচ্ছা তাহলে আপনি দশ হাজার বারো হাজার টাকারই তো নেবেন কোনো অসুবিধা নাই হ্যাঁ একবার দুবারই তো পরার ওটা তার জন্য ভালো নেওয়াই ভালো ও আচ্ছা তাহলে বিয়ের জন্য তো অনেক আপনাকে জিনিসপত্র কিনতে হবে ও আচ্ছা তাহলে আপনি এসে দেখবেন না অনলাইনে অর্ডার করবেন ও আচ্ছা তাও আপনি কী কী জিনিস নিতে চান বলুন আমি সেরকম তাহলে আপনাকে বাজেটের লিস্ট পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ অনুষ্ঠান হলে অবশ্যই অনেক কিছুই লাগবে ঠিক আছে আপনারা আসবেন আমি লিস্টটাও পাঠিয়ে দেব আচ্ছা আপনাদের শাড়ির কী কী লাগবে সেরকম টাইপের আমাকে একটু যদি বলেন তাহলে আমি সেরকম লিস্টটা পাঠাতে আমার সুবিধা হয় শাড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা সুতির শাড়ি কটা লাগবে আপনার আচ্ছা তাও আপনার মোট শাড়ি কটা লাগবে কুড়ি তিরিশটা হবে না আচ্ছা আচ্ছা আচ্ছা আর কুর্তি কি নর্মাল নিতে চান না বিয়ের জন্যই স্পেশালি ভালোভাবে নিতে চান আচ্ছা আর আমাদের লেহেঙ্গা কিন্তু কাস্টমাইজড করা হয় মানে আপনি যদি চান যে আমি এইভাবে বানাবো বা ওইভাবে বানাবো সেই হিসেবেও বানানো হয় তো আপনি কি লেহেঙ্গা এমনি রেডিমেড কিনবেন না এরকম বানাতে চান বানাতে তাহলে আপনি একটু কবে আছে আপনাদের বিয়ে ও আচ্ছা তাহলে আপনি তাড়াতাড়ি আসবেন কারণ বানাতে তো জানেন যে সময় লাগে হ্যাঁ দুদিনের মধ্যে চলে আসবেন আর হাতে সময় নিয়ে আসবেন হ্যাঁ হাতে সময় নিয়ে আসবেন ঠিক আছে হুম আমাদের দোকান সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তার মধ্যেই আসবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখলাম আর আপনাকে আমি লিস্টটা পাঠিয়ে দেব